আমার কোনও পশু নেই তাই আমার তাদের সঙ্গে কোনও বন্ধনও নেই যদিও মনে হয় আমার যদি কোনও পশু থাকত তাদের সঙ্গে আমার খুবই দৃঢ় বন্ধন হত তাদের সঙ্গে আমি অনেকটাই সংযুক্ত হতাম এবং আমি তাদের প্রচুর যত্ন নিতাম কিন্তু যেহেতু পশু নেই তাই বন্ধনও নেই